নাগরিকেদের জন্য যে ব্যাংকিং সাহায্যগুলি যেই সরকার এখন স্কিম তৈরি হয়েছে এগুলি ঝাড়গ্রামে বিভিন্ন জায়গায় দেখছি এখন হয়েছে যেমন শাখা ব্যাংক আবার সেই শাখা ব্যাংকে দেখছি স্কিমগুলোর মধ্যে যেমন এখন হয়েছে দুর্ঘটনাজনিত বিমা এবং ওই দুর্ঘটনাজনিত বিমার জন্য সারা বছরের আগে বারো টাকা কাটতো এখন কুড়ি টাকা কাটা হবে এবং ওই তিনশো তেত্রিশ টাকার একটা বিমা আছে আর বয়স অনুযায়ী যে ষাট বছর পর বার্ধক্য ভাতা বা ষাট বছর পরে ওটা পাওয়া যায় বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং এখন লক্ষ্মীভাণ্ডারের স্কিম তারপর যখন বয়স হয়ে যায় তার জন্য একটা প্রিমিয়াম দিতে হয় প্রতি মাসে মাসে ধরুন যার যেমন বয়স সেই এজ অনুযায়ী স্কিমে টাকা কাটা হয় সেই কাটাটা কিন্তু ফেরত পাওয়া যায় না সঙ্গে সঙ্গে ওটা যখন ষাট বছর বয়স হয় তখন একটা ভাতা পাওয়া যায় প্রতি মাসে মাসে ওই পেনশনের মতো প্রকল্প ওখানে পাওয়া যায় এবং তারপর যে নমিনি থাকবে ওই নমিনি তখন ওই টাকাটা ব্যাক পাবে ওইরকম স্কিমের কথা অনেক বলেছে সরকার এখন গ্রামের মানুষ বা শহরের মানুষ উভয়ের জন্যই সরকার বিভিন্ন স্কিম খুলে রেখেছে বিশেষ করে গ্রামীণ গরিব এলাকা জন্য আমাদের এই ঝাড়গ্রামে বহুবার বহু জায়গায় মানুষজন ছুটে ছুটে ওই স্কিমগুলো পাওয়ার জন্য যায় তাই বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারেই ওই স্কিমগুলো খোলা হয়েছে যাতে মানুষ ওই সুযোগ সুবিধাগুলো পায়